আমি রামমান ফ্রেন্ডস ক্লাব থেকে আসানসোল রেলওয়ে স্টেশন এক নম্বর গেট পর্যন্ত যেতে চাই আমি মেন রোড দিয়েই যেতে চাই আমার সাড়ে ছটায় ট্রেন এখন ছটা বাজে আপনি কি আমাকে মেন রোড দিয়ে নিয়ে যেতে পারবেন যদি মেন রোডে জ্যাম থাকে সেই সময় সমসাময়িক কোনো রাস্তা দিয়ে আমাকে সঠিক সময় কি আপনি আমায় পৌঁছে দিতে পারবেন